একটি লম্বা বাইকিং ট্রিপ বা ট্যুরের জন্য আমি প্রথমত বলব যে আমি যার সাথে বাইকিংয়ে বেরব সেই মানুষটি যেন আমার খুব কাছের মানুষ হয় কারণ কাছের মানুষের সাথে ছাড়া অন্যান্য মানুষের সাথে আপনি কিন্তু কখনওই বাইকিংয়ের রাইডে যেতে পারেন না আপনি কিন্তু সেই ভরসা করে কারুর সাথে যাওয়াটা আপনার কিন্তু উচিতও নয় তাই আমার মনে হয় যে প্রথমত আপনি যদি বাইকিং ট্যুরে বেরোন তাহলে আপনার খুব কাছের মানুষের সাথে বেরোবেন যাকে আপনি পুরোপুরিভাবে ভরসা করেন আর বাইকিং ট্যুরে যাওয়ার জন্য আমার মনে হয় যে আপনি প্রথমত জল প্রথমত প্রাথমিক জলের ব্যবস্থা আপনার মোবাইল আপনার চার্জার ক্যামেরা আপনার খুব কম পোশাক আশাক কিছু খাবার যেগুলো আপনাকে কম খেয়ে বেশিক্ষণ এনার্জি দেবে কিছু এনার্জি ড্রিংক এছাড়া টেন্ট টেন্ট নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে আমার মনে হয়